আপনি সাধারণত লাঞ্চ বা ডিনারের জন্য কী রান্না করেন

তাই আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে কিছু অয়েলি জিনিস বাদ দিয়ে সাধারণত খাবার খাওয়াটাই আমাদের বেশি প্রয়োজন তাই আমরা নিত্য দিন ডাল সবজি মাছ এটা আমাদের প্রতিদিনের হয়ে থাকে আবার রাত্রে লাঞ্চে করে থাকি ওটা ডিনারের জন্য আমরা রুটি করে থাকি কারণ ডিনার হচ্ছে সব সময় হালকা খাওয়ার খাওয়াই ভালো রুটি তরকারি এটা আমাদের প্রতিদিনকার জিনিস চলতে থাকে তাছাড়া মাঝে মাঝে আমরা ভাতও খাই মুড়ি থাকে হালকা শুকনো মুড়ি খাই রুটি খাই এবং বিকেলের দিকে কিছু না খেলে রাত্রে তখন আমরা রুটি খাই তরকারি খাই এসব সাধারণত হয়ে থাকে এবং সাধারণত লাঞ্চ বা ডিনারের খাবারটার দিকে আমাদের নজর দিতে হয় মানুষের খাদ্যই হচ্ছে পুষ্টি তাই খাদ্যর দিকটা ভালোভাবে বিচার করে দেখা হয় যাতে আমাদের শরীরে যত্ন নিতে পারি এবং শরীরে শক্তি হয়ে থাকে তাই খাদ্য বা ডিনার মানে খাদ্যটা খাবার সাথে সাথে আমাদের আনুষাঙ্গিক দিকগুলোও দেখতে হতে পারে